যেমন আগেকার দিনে দেখা যেত যে যখন মানুষ কোনো ভাষাই জানত না তো তখন মানুষ ইশারাতে কথা বলত ইশারাতে কথা বলত তার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষ যখন ভাষাটা শিখল বাংলা ভাষাই প্রথম মানুষ শেখে তো বাংলা ভাষাটা আমাদের মানে সবথেকে মানে জাতির আর কি বাংলা ভাষাটাই মেন মনে হয় অনেক বেটার ভাষা আর যেমন দেখা যায় মানুষ কিন্তু সহজেই কোনো রকম কোনো না কোনো ভাষা শিখতেই পারে কিন্তু বাংলা ভাষা মানুষের শিখতে গেলে অনেক কঠিন আমি মনে করি অনেককেই দেখেছি বাংলা শিখতে গেলে অনেক সমস্যা হয় কিন্তু হিন্দি ভাষা শিখতে গেলে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না বা অন্য কোনো ভাষায়ও আমরা কথা বলতে পারি যেমন দেখা যাচ্ছে আসাম ত্রিপুরা এই সব জায়গাগুলো বাংলা ভাষা তো আছেই বাংলাদেশ তো এখানে বাংলা ভাষায় মানুষ কথা বলে বা বাংলা ভাষাটাই এক ধরনের মানে ভাষা আর কি তো এখানে হিন্দি ভাষা থেকে মনে হয় বাংলা ভাষাটা অনেকটাই বেটার ভাষা আর যেমন বাংলা ভাষা সংরক্ষণ তো বাংলা ভাষা তো মানে মানুষের ছোটো থেকেই আর কি বাংলা ভাষা যারা শিখে এসেছে তারা বড় হয়ে যখন মনে করছে অন্য কোনো ভাষা শিখতে পারছে যেহেতু যারা হিন্দি ভাষা জানে তাদের অনেক সমস্যা হয় যে বড় হওয়ার পরেও দেখা যায় তারা যদি বাংলা ভাষা শেখে তাদের যেমন একটা হিন্দি টান থেকে যায় কিন্তু যারা বাংলা ভাষাতে কথা বলে তারা হিন্দি কথা বলতে পারে অনেক সহজেই তাদের কোনো সমস্যা হয় না আর কি